আমি গতকাল আসানসোল স্টেশন থেকে এস বি গড়াই রোড অব্দি যে ক্যাবটি বুক করেছিলাম সেই ক্যাবের চালক আমাকে অগ্রিম অর্থ দাবি করে আমি সেইমতো তাকে তার অগ্রিম অর্থ দিয়ে দি কিন্তু প্রচণ্ড বৃষ্টি থাকায় কিছুক্ষণ অপেক্ষা করার পরেও সে আমাকে রিসিভ করতে আসে নি যার ফলে আমি সেই রাইডটি ক্যান্সেল করতে বাধ্য হই কিন্তু ক্যান্সেল করা সত্ত্বেও আমি আমার প্রদায়ী অর্থ ফেরত পাই নি সেই জন্য আমি আমার সেই অর্থ এখন রিফান্ড চাইছি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমার ফোন নাম্বার আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত আপনি চাইলে আমার ফোন নাম্বারে গুগল পে বা ফোন পে ব্যবহার করে পাঠাতে পারেন